পশ্চিমবঙ্গে তো অনেক বার তারপর গানের স্থান আছে তো সেটা তো আমার সঠিকভাবে এভাবে জানা নেই পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আছে কিন্তু তবে কলকাতায় অনেক বার আছে যেখানে গিয়ে বো ও ওখানে অনেক আধুনিক গান হয় হয় যেখানে ওখানে গিয়ে বসে গান শুনতে পারবো ওখানে যেমন টিকিট সিস্টেম আছে ওরকম পনেরোশো আঠেরোশো দু হাজার এরকম টাকা দিয়েই ওখানে যেতে হয় আর আর আর সঙ্গীত উপভোগ করতে পারে কলকাতায় রয়েছে এ নজরুল মঞ্চ মধুসূদন মঞ্চ নন্দন যেখানে নজরুল গীতি ই রবীন্দ্র সঙ্গীত ইত্যাদি এসব এ এ ধরনের গান হয় হয় যেখানে গিয়ে গান শুনতে গেলে কোনো টাকাই দিতে হয় না ওখানে চাইলে এ পর্যটকরা গিয়ে গান উপভোগ করতে পারে